আমার প্রিয় কবি লেখক উপন্যাসিক সবই রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ এমনই এক ব্যক্তিত্ব যিনি আমাদের মানবিক জীবন দর্শন রবীন্দ্রনাথ বিশ্বকবি আমার সুখে দুঃখে বিষাদে রবীন্দ্রনাথকে আমরা সবসময়ই পাই রবীন্দ্রনাথ জীবন দর্শন এই কারণেই রবীন্দ্রনাথ সবসময়ই তার রচনায় তার কৃষ্টিশীলতায় জানিয়েছেন মানুষের প্রতিটি মুহূর্ত তাই রবীন্দ্রনাথকে স্মরণ করলে রবীন্দ্রনাথকে পড়লে জীবনের অনেক ঘাত প্রতিঘাতে শক্তি পাওয়া যায় জীবনের আনন্দটাকে উপভোগ করা যায় জীবনের বিষাদটাকে থেকে নিজেকে মুক্তি পাওয়া যায় মানে আর রবীন্দ্রনাথ থাকলে রবীন্দ্রনাথকে নিলে মানে রবীন্দ্রনাথে আনন্দে রবীন্দ্রনাথকে স্মরণ করলে আনন্দ আরো উদ্ভাসিত হয় তাই রবীন্দ্রনাথ জীবন দর্শন আমি মনে করি রবীন্দ্রনাথের অনেক লেখনী রয়েছে যেগুলো জীবন মানে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের কবিতা এছাড়া রবীন্দ্রনাথের প্রচুর ছোট্ট রচনা ছোট গল্প উপন্যাস সবই বিশেষ উল্লেখযোগ্য যেটা প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে তার সাদৃশ্য তার সঙ্গে মেলে আমার মনে হয় রবীন্দ্রনাথ এই জন্যই বিশ্ববিখ্যাত